আপনি কি মৌসুমিদি বলছেন বলছি আমার বাড়িতে আসলে চব্বিশ তারিখ একটি বিয়েবাড়ি আছে আর কি তো আপনার কাছে মাছের অর্ডার দিতাম আর কি আপনার কাছে কি মাছ এখন অ্যাাভেলেভেল থাকবে সেদিন না ওই তিন চার হাজার জনের আইটেম করা হচ্ছে তো মাছ বলতে কিরকম কি মাছ দেশি আবার বিদেশির মধ্যে কি কি মাছ আছে আপনার কাছে

আচ্ছা আচ্ছা দাম কিরকম আছে নিলে নেব বলতে তেলাপিয়া তেলাপিয়া মাছটা নেব আর এপাশ থেকে রুই আর কাতলা এই তিনটে মাছ নেওয়া হবে আর কত করে কি দামটা একটু যদি বলতেন

আচ্ছা

আচ্ছা

তেলাপিয়া মাছটা লাগবে কুড়ি পঁচিশ কেজির মতো রুই মাছটা কাতলা মাছটা মিলিয়ে পঁয়ত্রিশ কেজি লাগবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এবার দেখুন হ্যাঁ মিল আর ওই নর্মাল যে রকম সাইজ হয় সেরকম হলেই হবে বেশী বড়ো দরকার নেই না হ্যাঁ বারো তেরো পিস না হলেও নয় পিস দশ পিস হলেই ঠিক হবে তেমন কোনো আসুবিধা হবে না এবার ওই দুটো মিলিয়ে রাঁধুনি বলল ওই দুটো মিলিয়ে পঁয়ত্রিশ কেজি করলেই হবে এবার আপনি যদি মানে সেটা আপনার উপর নির্ভর করছে আপনি যদি পারেন রুই মাছটা সতেরো এটা আঠারো করে দিতে পারেন কিংবা এটা আঠারো ওটা সতেরো করে দিতে পারেন

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে না আপনি কি এবার কেটে পিস করে যদি করে যদি পাঠান তার জন্য কি কোনো এক্সট্রা চার্জ লাগবে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি কেটেই পাঠাবেন না হয় তাহলে চব্বিশ তারিখ লাগবে তেলাপিয়া মাছটা পঁচিশ কিলো আর এটা দুটো মিলিয়ে রুই আর কাতলা মিলিয়ে পঞ্চাশ কিলো আর আপনাকে কি কোনো আগে থেকে টাকা দিয়ে রাখতে হবে না ওই দিনই একদম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে বিকেলের দিক করে আপনার দোকানে যাব দোকানে না হয় তাও কত টাকা দিতে হবে অগ্রিম আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে বিকালে না হয় বিকালে আপনি কি দোকান খুলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি আজকে দিয়ে আসব তাহলে হ্যাঁ সকালে দরকার একটু ভোর করে দেবেন হ্যাঁ ঠিক আছে তাহলে চব্বিশ তারিখে লাগবে হ্যাঁ ঠিক আছে চব্বিশ তারিখে লাগবে